এখন হল প্রযুক্তির যুগ প্রযুক্তি আসায় মানুষের অনেক সুবিধা হয়েছে এবং সংবাদশিল্পে অনেক সুবিধা হয়েছে আগে মানুষ সংবাদ পেপারে দেখত নয় কারোর মুখে শুনত এখন সে নিজেই টেলিভিশনের মাধ্যমে দেখতে পারে বিভিন্ন রাজ্যর বিভিন্ন জেলার বিভিন্ন খবর পাওয়া যায় টেলিভিশনের মাধ্যমে এই বসে সব খবর আমাদের কাছে পেয়ে যাব হল প্রযুক্তির একটা বড় বৈশিষ্ট্য এবং কোথাও যদি কোনো সমস্যা হয় সেটা খুব শীঘ্রই মানুষের কাছে পৌছে পৌঁছাবে এবং সংবাদ মাধ্যমে এবং মানুষ প্রেরিত হবে রোমান যুগে প্রযুক্তি সংবাদ শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করছে